গেমিং এখন সম্প্রদায়ে অনেকটাই প্রচলিত একটা অভ্যাস বলতে পারেন নতুন টিনেজার বা ইউথের মধ্যে গেমিং জিনিসটা আগেকার সময়ে এতটা প্রচলন পায়নি কারণ তখনকার দিনে একটা কনসোল এবং কনসোলের মধ্যে গ্রাফিক্স কাট থাকাটা খুবই লিমিটেড ছিল লোকজনের কাছে লোকজন এত চট করে তখন কিনতে পারত না একটা কনসোল বা গ্রাফিক্স কাট দেওয়া একটা মেশিন যার ফলে আগেকার দিনের গেমিংগুলো খুবই শক্ত হতো এবং অনেকই কম ছেলে মেয়েরা সেটাকে উপভোগ করতে পারত গেমিং আস্তে আস্তে উন্নতির সাথে ফোনের মধ্যে চলে আসাতে অনেক বাচ্চারাই গেমিংয়ের মধ্যে নিজের কেরিয়ার খুঁজে পেয়েছেন অনেকজন গেমিং করতে গিয়ে যেমন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি মোবাইল ফোনের মধ্যেই খেলে অনেক জনপ্রিয়তা বাড়িয়েছেন নিজেদের মধ্যে এছাড়াও তাদের নিজেদের একটা নতুন কেরিয়ার তারা খুঁজে পেয়েছেন অনেকজনই এই গেমিংয়ের জন্য অনেক ভালো ভালো স্থানে এখন পৌঁছেছেন আমাদের কাছে গেমিং এখন শুধু একটা সময় কাটানো বা নেশার মতন নেই এখন গেমিং একটা প্রফেশন হিসাবেও ছেলে মেয়েরা নতুন করে খুঁজে পেয়েছে